আমার গেম খেলা বলতে গেম খেলা শুরু করার পর থেকে যে গেমিং ইন্ডাস্ট্রি হয় এবং ইন্ডাস্ট্রি বলতে কী গেমিং আমি গেমের জগতে ঢোকার পর থেকে গেম আমি খেলি বলতে ক্রিকেট ক্রিকেট একটা গেম নয় ওটা একটা মানে কী বলব আউটডোর গেম ঠিক আছে আউটডোর ইনডোর নয় ওটা আউটডোর গেম ক্রিকেট খেলাটা ক্রিকেট আমরা খেলি ওই খেলাটার মধ্যে একটা জোশ থাকে ওই খেলাটা খেললে যেটা মানে লাগে সেইটা আমরা ওখানে পাই ওই জন্য আমরা ক্রিকেট খেলাটা খেলি ঠিক আছে ক্রিকেট খেলাটা এমন কোনো জিনিস নয় যার জন্য আমাদেরকে ভালো র্যাঙ্ক চাই পড়াশোনায় তার জন্য কিছু নয় ক্রিকেটটা একটা মানে নেশা সব ছেলেদেরই বিকেল হলে যে খেলাটা খেলা যায় যাতে আমরা ভালো খেলতে পারি বিভিন্ন জায়গায় খেলে যে চান্স পেতে পারি এই জন্য আর আমাদের এখানে ক্রিকেট খেলার তো কোনো কিছু একটা নামই থাকেনি আমরা নিজেরাই মিলে একটা গ্রাউন্ড তৈরি করে সেখান থেকে ক্রিকেট খেলাটা শুরু করি ওই জন্য আমাদের এখান থেকে গেমিং ইন্ডাস্ট্রি যেটা থাকে ক্রিকেট খেলার যে একটা মানে জিনিস থাকে সেই জিনিসটাকে আমরা চেঞ্জ করেছি পরিবর্তিত করেছি কীসের জন্য না যাতে আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের যে ছেলেপিলে থাকে যাদের সব ছোটো ছোটো ছেলে তারাও যেন সেইখানে খেলতে পারে এই জন্য আমরা সে ব্যবস্থা করে রেখে গিয়েছি যাতে ছেলেরা সমস্ত কিছু খেলতে পারে তারা বলতে পারে তারা সমস্ত কিছু ওটা জিনিসের আকর্ষণ যে প্রতি টান থাকে সেটা যেন তারা পারে আমাদের জায়গাটা আমরা চলে আসার পর যেন আমরা সেই তারা যেন সেই জায়গাটা ধরে তারা সেই জায়গাটা ধরে যেন সেখানে তারা খেলতে পারে সমস্ত কিছুকে জিনিসগুলোকে স্ট্রাগল করতে পারে বিভিন্ন জায়গায় খেলে অন্যান্য জায়গায় যেন যেতে পারে তারা আরও বড় হয় মানে সত্যি মানুষ হয় তারা যেন আমাদের এইখান থেকে যেয়ে তারা যেন কাপ নিয়ে আসে কাপটা বড় কথা নয় সেইখানে খেলে যে পারফরম্যান্স দেখানোটা সবথেকে বড়